হ্যাঁ সুব্রত বলছি আপনার দো স্টাইল বাজারের কী কী ভ্যারাইটিজ এস এসেছে সামনেই তো পুজো ওই জন্য আমি আর আমার ফ্যামিলির কিছু কেনাকাটা করতাম ডেলিভারির জন্য কত টাকা লাগবে বাহ্ এটা তো খুবই ভালো করেছেন আমি তো সব ডেলিভারিই নেব কেমন কেমন কানে কালেকশান আছে আপনার ইসে স্টাইল বাজারে আমার বাজেট মোটামুটি পাঁচ হাজার কী কী রকমের গিফট ও এটা তো ভালোই আমি আমার মায়ের বাবার বোনের এদের বাজার করতাম ঠিক আছে তাহলে আমি বাজেট বাড়াব ঠিক আছে আমি ভেবেচিন্তে আপনাকে ফোন করব আমি নিলে আমার জন্য প্যান্ট জামা শার্ট আর বোনের জন্য শাড়ি মায়ের জন্য বেনারসি বা শাড়ি বাবার জন্য শার্ট প্যান্ট এসব নিতাম আমার তো এম লাগে এবার ওদের ফ্যামিলির জন্য জানি না ঠিক আছে আপনি আমি তো যাব আপনার স্টাইল বাজারে তখন নেওয়া যাবে কেমন কেমন কালার কালেকশন আছে আপনার এই স্টাইল বাজারে ও এটা তো খুবই ভালো আমার প্রিয় কালারটা হলো হলুদ আমার সাইজ এম লাগে হ্যাঁ ডেলিভারি নিলে ভালো হতো ঠিক আছে আমি ফোন করে দেবো আপনাকে